আমার প্রিয় ইনডোর গেম হচ্ছে ক্যারাম যেরকম ক্যারাম আমার ভাই বোন তারপরে হচ্ছে আশেপাশের দাদা কাকুরা এদের সাথেও খেলেছি লুডো দাবা দাবা জিনিসটাও আমার ভালো লেগেছে কারণ ওটার একটা ইন্টারেস্ট আছে খুব সুন্দর আর লুডো আমার মায়ের সাথে মাসির সাথে আমি আমার ভাই বা আমার ভাইের সবাই মিলে লুডো খেলতাম তাও একে কাটতাম ওকে কাটতাম সেই জন্য আমার খুব ভালো লাগতো ক্যারাম তারপরে রাতের বলায় আমার দাদা তারপরে হচ্ছে পাশের বাড়ির কাকু এরা সবাই মিলে কী করতাম পাশের বাড়িতে বা আমাদের বাড়িতে একটা ড্রামের ওপরে ক্যারাম রেখে সেখানে চ্যালেঞ্জ করা হতো আমরা দুজন প্লাস অপোজিটে আরও দুজন থাকতো কে কতটা কীভাবে পয়েন্ট করতে পারে সেটা নিয়েও খুব ভালো লাগতো ক্যারাম খেলতে আমার নিজেরও খুব ভালো লাগে আর লুডোও আমি খেলেছি আর দাবাও আমি খেলি কারণ একটা এই সব গেম খেললে নিজের মনটা মানে খুবই ভালো লাগে কারণ এগুলো খেললে খুবই ইন্টারেস্ট একটা জিনিস খুবই একটা ইন্টারেস্ট একটা গেম